আমি যে লিপস্টিকটি কিনেছি সেটির রং ও গন্ধ এতটাই খারাপ যে ঠোঁটে লাগানোর পরে ঠোঁট দুটি জ্বালা করতে শুরু করে শুধু তাই নয় পরের দিন পর্যন্ত ঠোঁটের উপরে চুলকানি সৃষ্টি করে এছাড়া এ লিপস্টিকের রং খুব বেশি সময় ধরে ঠোঁটে থাকে না